আমি আজকে সকালে সাতটার সময় একটা ক্যাব বুক করেছিলাম সন্ধেবেলায় ছটায় যাওয়ার জন্য বর্ধমান বীরহাটা থেকে আমি যাবো বর্ধমান নবাবহাট বাসস্ট্যান্ড আমার বাস ধরার ছিলো সাতটা দশে কিন্তু এখনো পর্যন্ত সাড়ে ছটা বাজছে ক্যাবটি এসে পৌঁছায় নি কেন ক্যাবটি এসে পৌঁছায় নি একটু জানালে ভালো হয় বা ড্রাইভারের নাম্বার দিন এতো দেরি হলে আমি কীভাবে বাসটি ধরবো প্রায় ছটা চল্লিশ বাজছে চল্লিশ মিনিট অলরেডি দেরি হয়ে গেছে এতো তাড়াতাড়ি ওখানে গিয়ে পৌঁছে আমার ট্রেন বাস ধরা খুবই কষ্টকর হয়ে যাবে আপনি তাড়াতাড়ি নাম্বার দিন আর এতো দেরি কেন হয়েছে সেটা আমাকে জানান